হ্যাঁ আমাদের আমাদের এখানে দীঘা আছে দীঘাতে সবাই ঘুরতে আসে গরম কী শীত কী বর্ষা কী সবাই যায় যখনই দীঘা মানে নদী এলাকা তারপরে নদী ওখানে খাবার দাবার হোটেল মোটেল সব আনন্দ করার জায়গা খেবই সুন্দর জায়গা দীঘাতে আমরা একবার গিয়েছিলাম গিয়ে অনেক রকমের সেই মানে শামুকের জিনিস আয়না আমরা কিনে নিয়ে এসেছিলাম দুল হার দীঘা মানে শুধু নদী নদী নদী আর ওখানে গেলে শুধু বেশিরভাগ মাছ এগুলোই তো বেশি খেতে ভালো লাগে মাছ ধরি ধরাার ধরো হাতের কাছে কোনো তারা ফিশ এগুলো তার মাচ এলো স্টার ফিশ এগুলো এলে তো খুবই খুবই ভালো লাগে কারণ দীঘা দীঘাতে যেতে তো এমনি নদী এলাকায় যেতে খুব খুবই ভালো লাগে আর ওখকার পরিবেশটা এমনিও খুবই ভালো তাই সবাই মানে ও বাইরের মা বাইরের দেশের মানুষেরাও আসে ওদের থাকার জন্য ওই হোটেল এগুলো সব করাই আছে আগে থেকে আসলেও কোনো অসুবিধা নেই হোটেলে থাকার জায়গা আছে